আমি ছোটো থেকেই হাতের কাজ করতে খুব ভালোবাসি হাতের যে কোন ধরনের কাজ পুঁতি দিয়ে ব্যাগ বলুন বা চাটাই বোনা বলুন আসন সেলাই ব্যাগ তৈরি বিভিন্ন মাধ্যমে আমি কিন্তু কাজ করি উল বা কুরুসের কাজ করি এই কাজগুলো আমি এই কাজগুলো আমি ছোটো থেকেই করি এবং এই কাজে আমার অনেক ইচ্ছা এবং আমার উৎসাহ আছে আমি এই জিনিসগুলো আমি বাড়িতে করি এবং কারোর যদি পছন্দ হয় তাকে দি না হলে আমার বাড়িতেই সব কিছু থাকে